বাড়ির একটু দূরে চারদিকে বেড়া করে তির্পল দিয়ে ঘিরে পোলট্রি ফার্ম বানানো হয় তাতে করে শীতকালে ছোটো ছোটো বাচ্চা আনা হয় তাতে বাচ্চার রুমে দেওয়া হয় রুমের মধ্যে অনেক লাইট জ্বালিয়ে দেওয়া হয় গরম তাপ যেন লাগে বাচ্চাদের গায়ে তাতে করে বাচ্চারা একটু একটু বড়ো হতে থাকে এবং খাওয়ারও দেওয়া হয় তার সাথে কিছু কিছু ওষুধও প্রয়োগ করা হয় কারণ ওষুধ না হলে বাচ্চাদের অপুষ্টি থেকে যায় ওইজন্য ওষুধও দেওয়া হয় বাচ্চাদেরকে এই এইভাবে আসতে আসতে ক্রমে বাচ্চারা বাড়তে থাকে পোলট্রি ফার্ম তৈরি হয়